রেডিওতে আমরা মহালয়া শুনি টেলিভিশনে আমরা খেলা দেখি বাংলা খেলা দেখি বাংলা সিনেমা দেখি নানান রকম খেলার চ্যানেল আসে বাংলা কার্টুন দেখি প্রিন্টের মাধ্যমে আমরা বাংলার কোনো খবর জানতে পারি কোথায় কী হচ্ছে না হচ্ছে আর টেলিভিশনে আমরা নানান রকম কার্টুন দেখে আনন্দ পাই